গতমাসে অ্যামাজন থেকে একটি ল্যাপটপ কিনেছিলাম যেটির গুণমানগুলি হলো এটি হলো এইচপির ল্যাপটপ এর চার জিবি র্যাম আছে যাতে এটি খুব তাড়াতাড়ি কাজ করতে পারে পাঁচশো বারো জিবির এসএসডি রয়েছে যাতে অনেকগুলি তথ্য একসাথে সংরক্ষণ করে রাখা যেতে পারে একশো চুয়াল্লিশ হার্টজের সিপিইউ যাতে ল্যাপটপটি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবে এবং এটির রঙ হচ্ছে কালো যাতে দেখতে খুবই সুন্দর লাগে